একটি স্কুলে পড়াতে গেলে শিক্ষকদের সব থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ছাত্র ছাত্রীর সংখ্যা এবং একটি ভালো জায়গায় স্কুল রাস্তার ধারে স্কুল হলে সেখানে অনেক আওয়াজ আসে যেটার জন্য পড়াতে অনেক অসুবিধে হয় তাই সাধারণত নিরিবিলি জায়গাতে যদি কোনো স্কুল থাকে তাহলে ছাত্র ছাত্রীদের পক্ষেও নিরাপদ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পড়াতেও অনেকটা সুবিধে হবে কারণ শব্দ এলেই প্রত্যেকটা বাচ্চা অনেক অন্যমনস্ক হয়ে যায় তাই তাদেরকে বোঝাতে অনেকটা সময় লেগে যায় এছাড়াও যদি প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা শ্রেণীকক্ষ থাকে তাহলে বাচ্চাদেরকে পড়াতে অনেকটা সুবিধে হবে বাচ্চাদের বসার জন্য প্রত্যেকটা রুমে নির্দিষ্ট পরিমাণে বেঞ্চ থাকতে হবে কারণ একটা বেঞ্চে যদি অনেকজন বসে গিয়ে থাকে তাহলে তাদের পড়ার সময় অনেক অসুবিধে হবে তারা ঠিক করে বই রাখতে পারবে না খাতা রাখতে পারবে না তাদের লেখা এবং পড়ার ক্ষেত্রেও অনেকটা অসুবিধে হবে তাই প্রত্যেকটা রুমে বেঞ্চের সংখ্যা একটু বেশি থাকাই ভালো যাতে তারা বসতে অন্তত ঠিক করে পারে এছাড়াও আমার মনে হয় বর্তমান যুগ অনেকটা এগিয়ে গিয়েছে তাই প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ট্রেনিংয়ের জন্য একটা করে কম্পিউটার ক্লাস ও কম্পিউটারের শিক্ষক প্রয়োজন যার ফলে বাচ্চারা আধুনিক শিক্ষাটা বুঝতে পারবে কম্পিউটার লার্নিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া তাদেরকে লাইভ দেখানো হবে যার ফলে তারা জিনিসটা কী হচ্ছে সহজেই বুঝতে পারবে এবং তারা সরাসরি প্রশ্নের মাধ্যমে তাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা সেগুলোও জানতে পারবে